পশ্চিমবঙ্গের বিনোদনের ঐতিহ্যবাহী উপায়গুলি হল পটুয়া সঙ্গীত বাংলায় রক গান কীর্তন নাচ রবীন্দ্রসঙ্গীত ছৌ নাচ ইত্যাদি এগুলো বিভিন্ন অঞ্চলের সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন রকমভাবে পরিবর্তিত হয় কোনো মানুষই কখনও সর্বদা এক জিনিসের প্রতি সমিল থাকে না প্রত্যেকটা মানুষের নতুন নতুন জিনিসের প্রতি আকৃষ্ট বাড়ে তাই এক অঞ্চলে যখন রবীন্দ্রসঙ্গীত হয় অন্য অঞ্চলে কীর্তন নাচ প্রত্যেকে একে অপরের অঞ্চলের মানুষ নিজেদের স্থান পরিবর্তন করে এই রূপ দৃশ্য দেখে অনুভব করে এবং তারা আনন্দিত হয় পটুয়া সঙ্গীত বাংলায় রক গান বাংলার রক গান যেমন স্কুলের ছাত্রছাত্রীদের পড়া মানুষদের সবথেকে বেশি ভালো লাগে তেমনি যারা বয়স্ক মানুষ তাদের কীর্তন রবীন্দ্রসঙ্গীত এইগুলো ভালো লাগে রবীন্দ্রসঙ্গীত বাংলায় এমন একটি ঐতিহ্য যার গান যার কবিতা আমরা স্কুলে ছাত্রছাত্রীরা প্রকৃত পড়েই থাকি এবং মা বাবারও এই রবীন্দ্রসঙ্গীতের প্রতি অনেকটাই আকৃষ্ট এইগুলো হচ্ছে আমাদের বাংলা সম্প্রদায়ের মধ্যেই সবচেয়ে আকৃষ্টকর বিষয় এছাড়া ছৌ নাচ ছৌ নাচ হচ্ছে বাংলার এক ধরনের নাচ বা এক ধরনের শিল্পী যেটা সাধারণত মানুষকে আনন্দদায়ক করে তোলে আমরা পূজা পার্বণে এই ছৌ নাচ দেখে থাকি কীর্তন সঙ্গীত যখন আমাদের বাড়ির আশেপাশে চব্বিশ প্রহর হয় আমরা ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে এই কীর্তন সঙ্গীত করে থাকি যেগুলো বয়স্ক মানুষদের যারা ভগবান প্রিয় মানুষ যারা ধার্মিক সম্প্রদায়ের মানুষ তাদের খুবই ভালো লাগে এইভাবেই তারা একে অপরের মধ্যে আনন্দ করে তুলতে পারে এবং সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন ভেদাভেদ বন্ধ করে সম্প্রদায়ের প্রত্যেকটা মানুষ একসাথে আনন্দভাবে মিলেমিশে সম্বোধন করতে পারে